থালা বাসন ধোয়ার জন্য আগে সেই বাসনটিকে জলে ভালো করে ভিজিয়ে রাখতে হয় যদি সারারাত ভিজিয়ে রাখা যায় তাহলে খুবই ভালো হয় বা একটুক্ষণ ভিজিয়ে রাখলেও কোনো অসুবিধা নেই ভিজিয়ে রাখার পর সে বাসনটিকে কোনো বাসন মাজার সাবান বা কোন রকম ডিসওয়াসার দিয়ে সেটিকে স্ক্রাবের মাধ্যমে ঘসে পরিষ্কার করলেই সেটি পরিষ্কার হয়ে যায় যদি তৈলাক্ত বাসন হয় তাহলে গ্রামের দিকে এটা আমি করে দেখেছি আগে প্রথমে একটু বালি বা মাটি নিয়ে সেটাকে ভালোভাবে মেজে নেয় তারপর জল দিয়ে ধোবার পর তার মধ্যে তেল প্রায় শেষ হয়ে যায় তারপর ডিসওয়াসার বা বাসন মাজার জালি দিয়ে সমস্ত কিছুভাবে ওটাকে পরিষ্কার করলেই ওটা আস্তে আস্তে ছেড়ে যায় এভাবে আমি আমার মাকে ও গ্রামের দিদাকে এদের সবাইকে থালা বাসন ধুতে দেখেছি